হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ পাওয়া যায় আমরা আসলে অর্ডার নিই অর্ডার হিসাবে কাজ করি আপনি কিসের কাজের কথা মানে কী জন্য বলছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা এরকম ফুলও এমনি ফুল দিতেই পারি আর আপনি আগের মাসের যে কথা বলছেন ওখানে তাহলে হয়তো আপনাদের কি ওই ফুল দিয়ে যে সাজানোর কাজটা সেটাও কি এখান থেকে করিয়েছিলেন না অন্য কোথাও করিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক আছে বুঝলাম তাহলে ওই তেরো তারিখ বলছেন তো আচ্ছা আমি একটু আমার তারিখগুলো দেখে নিই যে ওইদিন আমি ফাঁকা থাকছি কিনা বা আমার লোক পাঠিয়েও দিতে পারি আচ্ছা কী কী সাজানোর লাগবে একটু যদি বলেন মানে ওই বউ বসার মঞ্চ টঞ্চ কী কী লাগবে কত লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় পাওয়া যাবে আমরা সব ধরনেরই কাজ করি আপনি যদি এমনি আপনাদের মানে যারা আত্মীয় হিসাবে যারা আসবে অনেকেই হয়তো ওই রজনীগন্ধার মালা নেয় তো তো সেইগুলোও নিতে পারেন মানে গোটা কাজটাই তাহলে আমিই করে দেব অসুবিধা হবে না আমি হ্যাঁ দেখুন আপনি যেহেতু আমার পুরনো খদ্দের বল বললেন তো আমি চেষ্টা করবো কমের মধ্যেই করে দেওয়ার তাও একটু আপনিও দেখবেন আপনি বরং একদিন আসুন এসে আমার সাথে সামনাসামনি যোগাযোগ করুন তাহলে খুব ভালো হয় তাহলে আপনি একটা তালিকা করে দিন যে এই কী কী লাগছে বা আপনি আমাকে ফোনেও পাঠিয়ে দিতে পারেন আমি সেই অনুযায়ী আপনাকে দামের তালিকাটাও পাঠিয়ে দেবো তাহলে তাহলে মনে হয় আপনারও বুঝতে সুবিধা হবে

আচ্ছা আর একটা কথা বলছিলাম যে বলছিলাম যে ওই যে আপনি দুয়ারে যে ফুলের কাজটা বললেন বা বউ বসার জায়গায় যে কাজটা বললেন সেটা কতদিন রাখবেন মানে একদিনেরই ব্যাপার না দু তিন দিন থাকবে মানে সেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা আপনি না তাহলে অর্ডারটা যদি দিচ্ছেন তাহলে আমাকে কিছু টাকা যদি আগে থেকে দিয়ে একটু মানে বুঝতেই পারছেন তো এই বিয়ের সময় চলছে হ্যাঁ মোটামুটি এখন হাজার দুয়েক টাকা একটু যদি টাকা পাঠিয়ে রাখেন তাহলে আমি তাহলে আপনার অর্ডারটা তাহলে একদম ফা মানে করে নিতে পারব ঠিক আছে তাহলে আমি আর ওইদিনে অন্য কাজ নেবো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার এই নম্বরেই আমার আছে আপনি টাকাটা পাঠাতে পারেন বা আপনি বাড়ির লোকের সাথে আলোচনা করে নিন দিয়ে আমাকে জানাবেন একদম শেষে তাহলে আমি অর্ডারটা আমি তাহলে করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ রাখুন